আমরা জানি একটি গাছ একটি প্রাণ জানি এবং জেনে এসেছি এবং সকল বাচ্চাদেরকেও বলে আসছি প্রথম থেকেই একটি গাছ একটি প্রাণ গাছ ছাড়া আমরা বাঁচতে পারিনা যখন আমি লোকের গাছের মধ্যে বাগান দেখি বাগানে দেখা যায় লোকের বাগানের মধ্যে ফুল ধরে ফল ধরে দেখে অনেক খুশি মনে হয় আমরাও আমিও ভেবে থাকি তখন যদি আমারও এরকম একটা বাগান থাকত আমার বাগানেও এরকম ফুল হত ফল হত সকলে দেখে আনন্দিত হত তাছাড়া আমি এই ফল ফুলের পাশাপাশি বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি সবজি চাষ করি যার জন্য আমাকে বাজার থেকে প্রতিনিয়ত সবজি কিনে আনতে হয়না সেই কেনা থেকে আমি বাজার যাওয়ার হাত থেকে বেঁচে যাই এবং ঘরে বসে বসে সেই সবজিগুলো পেয়ে যাই